আমি যখন খুব ছোটো ছিলাম যখন আমার বয়স ঠিক সাত আট বছর তখন থেকে আমি কিন্তু আমার দাদু এবং ঠাকুমাকে বাড়ির বাগান তৈরি করতে কিন্তু দেখেছিলাম আর তারা যে পরিশ্যম করে মাটিকে খনন করে মাটিকে খুঁড়ে তারা যে বাগান তৈরি করেছে এবং সেই বাগানটা পুরো চারিপাশটাকে বেড়া দিয়েছে বেড়া দিয়ে এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ সবজি তারপরে বড়ো বড়ো পাইন গাছ তারপরে পটাশ গাছ সেগুন গাছ তারা সেই বাগানেতে লাগিয়েছে এবং ফুলও লাগিয়েছে ফুল গাছও লাগিয়েছে ফল গাছও লাগিয়েছে বিভিন্ন ধরনের আম জাম কাঁঠাল সমস্ত কিছু ফল গাছও কিন্তু লাগিয়েছে তো সত্যি আমার তখন থেকেই মনে হয়েছিলো যে আমিও হচ্ছে কি বড়ো হয়ে গাছ ফুলের বাগান ফলের বাগান বড়ো বড়ো গাছের বাগান আমি তৈরি করবো তো সেক্ষেত্রে আমির আমার যখন বয়েস প্রায় দশ বারো বছর হলো তখন আমি নিজে কি দাদু ঠাকুমার অভিজ্ঞতা দেখে আমি নিজেও কিন্তু আমার বাবা তেমন একটা বাগান করার জন্য প্রস্তুত ছিলো না সে করতো না কিন্তু আমি দাদু ঠাকমাকে দেখেছিলাম বলে আমি কিন্তু নিজে বাগান তৈরি কোত্তে লাগলাম এবং আমার পছন্দর মতো প্রত্যেকটা গাছ এনে প্রত্যেকটা জিনিস এনে আমি কিন্তু লাগাতে লাগলাম মানে এগ বাগানের যে সকল গাছগুলো ছিলো সব আমার নিজের পছন্দ করা গাছ এবং প্রত্যেকটা সিজনে যে ফুল ফুটে যে ফল হয় সেই ফুল ফলের গাছ কিন্তু আমি লাগিয়েছি এবং সেখান থেকে আমি ফুল সংগ্রহ করে এনে বাড়ির পুজোতে ব্যবহার করেছি আর ফল এনে কিন্তু খেয়েওছি এবং অতিরিক্ত হয়ে গেলে আমি কিন্তু সেটাকে বাজারে যেয়ে বিক্রিও করে দিয়ে এসেছি আর বড়ো বড়ো গাছগুলোকে আমরা কি করেছি সদ্য বাপ মা ঠাকুরদার আমলে যে গাছগুলো ঠাকুরদা ঠাকুমা লাগিয়ে গেছিলো সে গাছগুলোকে চ অনেক অনেক দামে কিন্তু বিক্রি করতে পেরেছি তো সেখান থেকে প্রচুর অর্থও কিন্তু আমি পেয়েছি এবং আমি তখন থেকেই কিন্তু বাগান করার জন্য বাগান তৈরি করার জন্য কিন্তু প্রস্তুত নিয়েছিলাম আর তখন থেকে কিন্তু আমি বাগানও করেছিলাম